কুকুরের যেমন বিভিন্ন রকম জাত থাকে যেমন বুলডগ আলসেসিয়ান এই ধরনের অনেক কিছু জাত থাকে সেরকম ছাগল বা গরুরও অনেক রকম জাত থাকে যেমন পান্নাই ছাগল রাম ছাগল বোকা ছাগল খাসি ছাগল এই ধরনের দেখে জাত দেখে বুঝতে হয় এবং সেগুলো থাকে এছাড়াও যেমন গরুরও জার্সি গরু দেশি গরু বলদ গরু এই ধরনের জাত থাকে সেরকম বিভিন্ন প্রাণীরও বিভিন্ন রকমের জাতের হয় সেটা আমরা তাদের সুস্থতা বা শরীর বা তাদের যে চেহারা তাদের খাওয়া দাওয়া সব কিছু দেখে আমরা তাদের সেগুলো বুঝতে পারি লক্ষণ দেখে বুঝতে পারি যেসব গরু একটু ছটপটে হয় বা একটু চনমনে হয় সেসব গরুকে দেখে বুঝা যায় যে এসব গরুগুলো কিন্তু বাইরের গরু বা জাতের গরু যেমন কিছু কিছু জার্সি গরু রয়েছে যারা ভাল দুধ দেয় অনেকটা পরিমাণে দুধ দেয় কিন্তু দেশি গরু অত পরিমাণে দুধ দিতে পারে না সেই কারণে সেইখানটা দেখেও আমরা জাত কীভাবে নির্ণয় করি বা তার লক্ষণগুলো আমরা লক্ষ্য করে থাকি এবং আমি যখন এটা নিয়ে কিছু আলোচনা করি তখন আমরা একটু পর্যবেক্ষণ করি যে কোথায় বা কীভাবে এই ধরনের পশুর চাষ হয় বা কীভাবে করা হয় সেখানে গিয়ে তাদের সঙ্গে একটু আলোচনা করি কোন জাতটা ভালো কোন জাতটা খারাপ সেখানে গেলেই কিন্তু তাদের সঙ্গে আলোচনা করলেই কিন্তু আমরা এর বিষয়ে আরো অনেক কিছু তথ্য জানতে পারি